কদিন আগেই বেড কভার কিনেছিলাম আমাদের ঘরের পাশে ঘরের ধারে এসেছিল ব্যাপারীটা তবে দুটো তিনশো টাকা নিয়েছে তা নিয়েছে কিনেছি তা বেড কভার কদিন ব্যবহার করেছি ধুয়েছি ধুতে গিয়েছি একদম পচা নুন ধরে গিয়েছে তেমনি ছিঁড়ে গিয়েছে ভালো ব্যবহার করতে পারি না খারাপ ভালো না